আমার গ্রামে বিভিন্ন রকমের জলের উৎস রয়েছে পুকুর রয়েছে কুয়ো রয়েছে নদী সমস্ত কিছুই রয়েছে তার সাতে ঘরের খাবার জলের জন্য সাবমেরসিবেল রয়েছে সেখান থেকেই আমরা খাওয়া যাওয়া ধোয়া সমস্ত কিছুর জল ব্যবহার করে থাকি পুকুর নদী নালার জল এখন ততটা পরিমাণে ব্যবহার করা হয় না এখন বেশিরভাগ জলই আমরা সাবমেরসিবেল থেকেই ব্যবহার করি আর কেননা পুকুরের জল সারা বছর স্থায়ী নয় গ্রীষ্মকালে জল শুকিয়ে যায় কুয়ার জলও তাই খুব প্রচণ্ড গ্রীষ্মে কুয়ার জল শুকিয়ে যায় সেই কারণে অসুবিধা হয় কিন্তু সাবমেরসিবেলের জলটা সারা বছরই আমরা পাই ওই জন্যই আমরা ওই জলটাই ব্যবহার করি আর ওটা খাওয়াও খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো ওই জলটার কোনো নোংরা আসে না ভেতর থেকেই জলটা উপরে বেরিয়ে আসে এর ফলে খেলে হজমেরও কোনো রকম সমস্যা হয় না আর পুকুরের জলে এখন নোংরা পড়ছে নানা ধরনের ময়লা আবর্জনা সেখানে পড়ছে ওই জলটা খেলে অস্বাস্থ্যকর এবং শরীর খুব খারাপ হয় সেই কারণে কুয়া বা নদীর জল আমরা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি সাবমেরসিবেলের জলটাই বেশিরভাগই ব্যবহার করি আর ওখান থেকেই আমার বাড়ির সমস্ত কিছু জলের জোগান ওই সাবমেরসিবেলই দেয়